সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন প্রতিটা মহিলাদের পাঁচশো টাকা করে মাসে দেওয়া ও এছাড়া সুপার সুপার স্পেশালিটি হসপিটাল প্রতিষ্ঠা ইত্যাদি নীতিগুলি জেলার সার্বিক উন্নয়ন এবং বৃদ্ধিকে প্রভাবিত করে জেলায় খুবই উন্নত সুপার স্পেশালিটি হসপিটাল আছে এর জন্য জেলা সরকারি দপ্তরগুলি দ্বারা প্রদান করা পরিষেবা নেওয়া আমার মত এগুলি হচ্ছে খুবই রাজ্যকে উন্নত করছে বিভিন্ন জঙ্গল খন্ড রাজা রাজা সর্বস্ব সর্বস্ব সিং মল্লভূম ইত্যাদি নীতিগুলি জেলার খুবই প্রভাব ফেলেছে জেলার উন্নয়নে এগুলি খুবই বৃদ্ধিকে প্রভাবিত করেছে